দাদা আমি দূলবীন নডিহা থেকে রঘুনাথপুর যাওয়ার জন্য আপনার ক্যাবটা বুক করেছিলাম কিন্তু দূলবীন নডীহাতে তো রাস্তার কাজ চলছে সেক্ষেত্রে আমি হেঁটে হোটেল আকাশ অবধি চলে যাচ্ছি আপনি একটা কাজ করুন যে আমাকে হোটেল আকাশ থেকেই তুলে নিন এবং আমার গন্তব্যস্থল একই থাকছে সেক্ষেত্রে আমি আমাকে রঘুনাথপুরেই পৌঁছে দিন